একটি পেশা হিসেবে মাছ ধরার সম্পর্কে কী জানা মানে জানতে চাইছি জিনিসটা কী দিয়ে ধরলে মাছটা নেশা হবে মাছ ধরতে গেলে কী দিয়ে জিনিসটা ধরলে নেশা হবে ধরুন আমি সব সমময় একটা বড়ো জাল নিয়ে গেলাম মাছ ধরতে মাছ হলো না এবার একদিন কী করলাম জাল আর নিয়ে গেলাম না আমি মানে বড়ো মানে ছিপ বলে যাকে মাল মাছে ধরা খাদ্য পিঁপড়ে বা মৌমাছির মানে মানে এরম যাবতীয় জিনিস আছে কিছু কিছু খাদ্য কিনতে পাওয়া যায় সেই ধরনের জিনিস নিয়ে মাছ ধরতে গেলাম মাছ ধরতে গিয়ে খুব মাছ পড়লো মানে এইরকম ধরনের জিনিস মাছ ধরলে বেশি হয় বা মানে ঘন জাল দিয়ে মাছ ধরলে ঘনও জাল প্রতিদিন বড় জাল নিয়ে যায় সেদিনকে তো ঘনও জাল নিয়ে গেলাম গিয়ে মাছ ধরলাম মাছ ধরে দেখলাম অনেকটা মাছ হয়েছে এক নেশা লাগলো আম প্রতিদিন আবার এক জায়গায় গিয়ে যখন ফেললাম জালটা দেখলাম প্রচুর মাছ হয়েছে আমি ওই জায়গায় প্রতিদিন জাল ফেলতে যেতাম জিতে জিতে দেখলাম মানে প্রতিদিন মাছ হয় প্রতিদিন মাছ হয় সেই মাছগুলো আমি ঘরে আনলাম এনেে রান্নাাবড়া করলো খেলাম একদিন সবাই জানতে পারলো ফের একদিন গেলাম মাছ ধরতে দেখলাম সবাই জানতে পারলো কী করলাম আস্তে আস্তে সবাই দেখি চাইছে বলছে মাছ বিক্রি কর না মাছ বিক্রি করো না আর বলি না আমি মাছ বিক্রি করবো না আমরা খাবো এইভোবে মানে একটা নেশা লাগলো এইখানে মাছ প্রতিদিন ধরতে যাবো প্রতিদিন ধরতে যাব মানে প্রতিদিন ওই কার ওই ওই ধরনের টাইমটা একই টাইমে প্রতিদিন মাছ ধরতে যেতাম যেতে যেতে যেতে যেতে ওই মাছ ধরেই প্রায় সংঘার চলে যেত এতো মাছ হতো ওটা একটা নেশা বা পেশা বলা হয় যাকে মানে যেদিনকে অনেক মাছ আ সেদিনকে বিক্রি করে দিলে আবার ভালো মূল্যবান টাকা পাওয়া যায় অনেক হলো অতটা মাছ তো মরা খেতে পারবো না হয়তো দেখলাম চার পাঁচ কিলো মাছ পড়লো বড় জাল নিয়ে গেলাম গিয়ে হয়তো পড়ছে না বসে আছি খাদ্য দিলাম একটু আটার গুঁড়ো দিলাম দিয়ে মাছটা যখন খাদ্য খেতে এলো জাল ফেললাম ফেলে মানে মাছ অনেকটা হলো আসছিলাম সবাই চাইছিলো ওকে ওখানটা দিয়ে দিলাম মানে কিলো হিসেবে বিক্রি করলাম একশো কুড়ি টাকা কেজি দাম হিসেবে বিক্রি করলাম হয়তো সেই মাছটার দাম নিয়ে বাড়িয়ে এলাম মানে মূল্যবান ভালো খাবার খাওয়া হলও মূল্যবান দামও পেয়ে গেলাম